হ্যালো হ্যাঁ আমি বলছি যে আমি বাসের প্যাসেঞ্জার বলছি তো মানে আর কি কদিন পরে তো ঘুরতে যাব আপনার বাসে করে তো কলকাতার দিকে ঘুরতে যাব তো তো এবার মানে আমার মানে জানলার দিকে সীট আছে মানে জানলার দিকে আমার সীট পড়েনি ঠিক আছে তো আমার সীটটা একটু জানলার দিকে করে দিতে হবে আপনি তো প্যাসেন তো কন্ডাক্টর আপনি পারবেন দেখুন সবাই তো এরকম বলে তা আমার তো এরকম অবস্থা তো আমি কী করব বলুন মানে আমার মাথা ঘোরে এ করে মানে বমি টমি হয় যদি বাসের মধ্যে বমি করি তো সেটা কি ঠিক দেখাবে তো জানলার ধারে বসলে সুবিধে হবে একটু মানে জানলা তো আর একটা দুটো নয় অনেকগুলো আছে যদি একটা আপনি একটু একটু ম্যানেজ করে দিতে পারেন তো না না একটু একটু চেষ্টা করুন আমি তো ড্রাইভারের কাছেও তো ফোন করেছি একটু চেষ্টা করুন ঠিক আছে দাদা একটু দেখুন হ্যাঁ একটু দেখুন আপনার কাছে অনুরোধ আছে আচ্ছা আমি রাখছি ঠিক আছে একটু দেখবেন হ্যাঁ ঠিক আছে